হ্যাঁ বলছি যে হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এই যে এখন যে দলীয় এখন যে এই যে দলীয় চাপ হচ্ছে মানে এই যে বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাচ্ছে না ঠিক করে তাদের মানে শাসন করা যাচ্ছে না একটু কিছু বলতে গেলে মানে একটু গায়ে হাত দিতে গেলে তাদের গার্জেনরা চলে আসছে এতে কি এদের পড়াশুনো করানো যাবে কি তাদের কাছ থেকে আমরা কি পড়াশুনো ঠিকঠাকভাবে পাবো তা তা তার উপরে তার উপরে এই যে রাজনীতির যে প্রভাব ফেলছে বাচ্চাদের এই যে এতো এই মানে হ্যাঁ প হ্যাঁ এই এই যা হচ্ছে মানে পড়াশুনোর কোনো আর কোনো ভ্যালু থাকলো না তাই না ঠিক আছে এই বিষয় নিয়ে আপনার সাথে আমার পরে কথা হবে এখন রাখি একটু হ্যাঁ ঠিক আছে